হ্যালো দিদি আমি সুপর্ণা বলছি বলছি দিদি ফার্স্ট জানুয়ারি আমরা আমরা পিকনিক করতে যাবো হলদিয়ায় হলদিয়ায় তা তুমি যাবে আমাদের সঙ্গে তুমি বলতে তোমার ফ্যামিলি সব ওই ডেটটা হলো এখান থেকে একত্রিশে ডিসেম্বর আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি বিকেলে এবারে গিয়ে ওখা ওটা তো দুজনের মধ্যে আলোচনার বিষয় যেহেতু তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাবো বাইরের তো কেউ যাবে না বাইরের তো কেউ যাবে না এর আবার পার হেড আর কী আর ওই কী তুমি আমি দুজনে মিলে তো সেটাই সিদ্ধান্ত করবো আমি একা একা কী সিদ্ধান্ত করবো হ্যাঁ এখান থেকে ডায়মন্ড আর ডায়মন্ড থেকে তো ওখান থেকে যেতে হবে তা সেই জন্য একটা যে কোনো গাড়ি কীসে গেলে এ মানে একটা গাড়ির মধ্যে সকলে যাবে সেরকম গাড়ি তো করতে হবে এখান থেকে ডায়মন্ড পর্যন্ত

হ্যাঁ ওটা তুমি অ্যারেঞ্জমেন্ট করো যা খরচ পড়বে দুজনে মিলে দেওয়া হবে আর ওখানে গিয়ে যা হবে হবে আনন্দ ফুর্তি যা হবে হবে